হ্যালো হ্যাঁ আমি ডোরা টেলার ফোন লাগিয়েছি কি হ্যাঁ আমি শিশির সাহা বলছি আপনাদের বাড়ির পাশেই থাকি আমার দশ তারিখে আপনার বোনের বিয়ে ছিল তো একটু দরকারী ছিল জামাকাপড়গুলো হবে কি আপনার সময় হ্যাঁ আমার লাগবে আপনার দশ পিস ব্লাউজ লাগবে আমার বোনের জন্য সেলাই করতে হবে হবে তো এক মাসের মত সময়ের মধ্যে হবে আচ্ছা আর আমার পাঞ্জাবি তৈরি করেন কি ছেলেদের আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হল তাহলে আপনার কাছে করে নিয়ে যাবে তো পাঞ্জাবি দুটো করানোর ছিল আর আমার শার্ট তিনটে করানোর ছিল হবে হ্যাঁ আর আমার বাবারও আচ্ছা তাহলে বলছি আমার শার্ট হবে তিনটে দুটো পাঞ্জাবি আর বাবার বাবার হবে চারটে শার্ট হবে ঠিক আছে নরমাল শার্ট তার ছিট দিয়ে যাবো আপনাকে কালকে তাহলে এদিকে আমার বাবার চারটে ওইতো দশটা ব্লাউজ হবে আর একটা লেহেঙ্গা সেলাই করানো হবে নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলোও করতে পারেন হ্যাঁ দিয়ে যাবো আপনাকে ওগুলো এখনও বেশ কয়েকটা আছে কিরকম কি নিচ্ছেন একটু বললে ভালো হত ব্লাউজে কিরকম লাগবে হ্যাঁ ওটাই আমি করাবো নর্মালটা করাব না ওইটাই করাবো কত পড়বে বলো আচ্ছা দুশো টাকা করে কে ভালো কাপড় দেবে না কমাটা আচ্ছা হ্যাঁ তাহলে ওটাই ইয়ে করে দেবেন ওটা দিয়ে পাঁচটা করে দেবেন আর কমা কাপড় দিয়ে পাঁচটা করে দেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো হল তাহলে ওইটা হয়ে গেল নিয়ে আর কমা কাপড়টা কত পড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা আর ছেলেদের শার্টগুলো আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে চারটা শার্ট করে দিতে হবে আপনাকে আর পাঞ্জাবিগুলি কত করে পড়ছে হ্যাঁ একটু কম করবেন দেখছেন বিয়ে আছে বুঝতেই পারছেন আচ্ছা কালকে আপনার দোকান খোলা থাকবে তো হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আর প্যান্ট সেলাই করা হয় কি আচ্ছা প্যান্ট ওই তিনটে করে ছটা হবে আমার তিনটে বাবার তিনটে আচ্ছা প্যান্টের কত করে বললেন তাহলে একটু ভালো হত আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকেই একবারে সব আসছি নিয়ে

হ্যাঁ হ্যাঁ বাড়ির কাছে এসে ফোন করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্য হুম হুম হুম ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে রাখছি